বলছিলাম যে ডক্টর ফিরোজ বলছেন হ্যাঁ বলছিলাম নাম লেখানোর ছিলো বলছি যে আপনি কোথায় কোথায় কবে কবে চেম্বারে বসেন ও আমার বাড়ি জীবনতলা ও ঠিক আছে তাহলে কাল সকাল দশটায় এমআর বাঙ্গুর হসপিটালে আসছি আসবেন আ আমার হচ্ছে এই জ্বর গলায় ব্যাথা সেই জন্য বলছিলাম আর আর পায়ে ব্যাথা পায়ের যন্ত্রণা হয় পায়ে খুব যন্ত্রণা করছে আপনি একটু বলুন যে পায়ের জন্য কী করতে হবে এখন আর বলছিলাম যে আপনি কি নার্ভের পেশেন্ট দেখেন বলছিলাম যে ওই এমআর বাঙ্গুর হসপিটালে কোনো ডাক্টার আছে যে নার্ভের প্রবলেমের বলছিলাম যে ওই হার্টের ডাক্তার উনি কবে আসবেন সেইটা জিজ্ঞাস ঠিক আছে তাহলে কালকে সকাল দশটায় আসছি আচ্ছা রাখছি তাহলে